আমার অঞ্চলে আমাদের প্রধান ধর্মীয় ঐতিহ্য হলো যে কৃষ্ণের নাম করা আমরা এই ধর্ম ধর্মীয় রীতিনীতি পালন করতে গিয়ে এই প্রথমে আমরা করি প্রার্থনা করি প্রার্থনা শেষ হওয়ার পর প্রভুকে তার উৎসর্গ করা যাবতীয় আয়োজন করি তাকে উৎসর্গ করা হয় দ্বিতীয়ত যে অনুষ্ঠান করি হরিনাম করতে গেলে আমার একার দ্বারায় হরিনাম হয় না হরিনামের দল থাকে পাড়া প্রতিবেশী থাকে আমার আত্মীয় স্বজন সবাইকে ডেকে হরিনাম করানো হয় এবং এই হরিনাম করলে একদিনে হরিনাম হয় না কেউ অষ্টম প্রহর করে কেউ চব্বিশ প্রহর করে আমরা যেটা পারি সেই রীতিটাই মেনে চব্বিশ প্রহরের রাস্তায় যাই দু দিন তিন দিন দু দিন আড়াই দিন ধরে চব্বিশ প্রহর হলো এবং এই সব শেষের দিকে আমরা তীর্থ যাত্রায় যাই তীর্থ যাত্রা তা হচ্ছে যে প্রভুর যে মূল যে তীর্থ যাত্রা তাতে করে তিনি বৃন্দাবনে গিয়ে প্রভুর দর্শন করা প্রভুকে দর্শণ করা বা আরও আনুসাঙ্গিক পাশাপাশি বিভিন্ন যে তীর্থ স্থানগুলি রয়েছে সেগুলির দর্শন করে এসে সমাপন করা এই হলো ধর্মীয় রীতিনীতির একটা অঙ্গ এবং আমরা এগুলো আমার প্রতিবেশীরাসহ অঞ্চলের লোকেরা অধিকাংশই এই ধর্মকে মেনে এই প্রক্রিয়ার মধ্যে মৌনরা যান